আমি কলের জল পাই বলতে আমাদের বাড়িতে ওইভাবে কোনো টিউবওয়েল নেই আমাকে জল কিনতে হয় আমি যদি কলের জল পেতাম তাহলে আমার জীবন সত্যিই বদলে যেতো কারণ আমি সেখানে সান করতে পারতাম আমার জামা কাপড় কাচা করতে পারতাম আমি আরও ঘর ব্যবহারে যাবতীয় কাজকর্ম সেই জলে ব্যবহার করে সেগুলোকে করতে পারতাম এভাবে আমার জীবন অনেকটাই বদলে যেতো কারণ পানীয় জল বা ব্যবহার্য জল হিসাবে কলের জল অনেকটাই গুরুত্বপূর্ণ সব সময় পুকুরের জলের ওপরে নির্ভর করে পারা যায় না তাছাড়া বর্ষার সময় কিংবা যখন গ্রীষ্মকালে জল থাকে না তখন পুকুরের জল নষ্ট হয়ে যায় তার গুণগত মান নষ্ট হয় তাই কলের জল একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার বাড়িতে যদি কলের জল পেতাম তাহলে আমার জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যেতো এমন কি কলের জল পানও করা যেতো ফিল্টার করার পর এবং সেই জলকে অনেকটা পরিষ্কার করেই ব্যবহার করা যেতো তাতে আমার জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যেতো